হ্যাঁ বলছি যে স্যার কারিমা লস্কর বলছি আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি আমি হচ্ছে তালদি স্কুলের স্টুডেন্ট বলছি বাড়ি হচ্ছে তালদিতে আগে তালদি স্কুলে পড়তাম কিন্তু এখন পড়ছি না এখন চাকরির জন্য পড়াশুনো করছি বলছি যে এতো পড়াশুনা করে চাকরি নেই সমাজে ছেলে ওই মেয়েদের তাই সেই জন্যই কল করেছিলাম ঠিক আছে আমারদের হ্যাঁ বুঝতে তো পেরেছি কিন্তু এখন এক দুজনে পড়াশুনো করছে না কিন্তু গোটা সমাজ কি পড়াশুনা করছে না এখন পড়াশুনা করেও অনেকে বসে আছে যার চাকরি বাকরি নেই কোনো কাজ কর্ম নেই সেই জন্য আমি আপনাকে কলটা করেছিলাম যেখানেই করছি সেখানেই কোনো অ্যাপ্লাই করছি সেখানে কোনো এখন কোনো চাকরিই হচ্ছে না সমাজে এখন পড়াশুনা করে চুপচাপ বসে থাকতে হচ্ছে সেই জন্যই বলছিলাম দেশের যে শিক্ষা ব্যবস্থা তাহলে আর চাকরি হবে না দেখা যাচ্ছে যে ভবিষ্যৎ অন্ধকার আচ্ছা ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ